হ্যালো নমস্কার আমি ওই বন্ধু পুরুলিয়ার থেকে বলছিলাম বল যে আমাদের এরকম ধরণের একটা টেইলরিং ট্রেনিং হওয়ার ইচ্ছা ইয়ে আছে আর কি সম্ভাবনা আছে বুঝলেন তো আপনাদের গ্রামে আমরা এইটা করতে চাই তো ওখানের যদি ছেলে মেয়েদের আপনারা যদি এই টেইলরিংয়ের ব্যাপারে যদি একটু ইন্টারেস্টেড করেন বা এনকারেজ করেন তাহলে পরে ওরা হয়তো নিজের হাতে নিজে কিছু রোজগার টোজগার করতে পারবে নিজের ইয়ে করতে পারবে আমরা অবশ্য বিনা খরচাতেই আপনাদের ওই পুরো ট্রেইনিংয়ের ব্যবস্থাটা করে দেবো আর কি যাতে তারা ইয়ে করতে পারে এবং পরবর্তী সময় যোগাযোগ রাখলে ট্রেনিংটা আপনাদের পছন্দ মতো জায়গাতেই হবে আপনারা যদি সেইরকম বসার জায়গা দিতে পারেন বা ইয়ে করতে পারেন তাহলে খুব সুবিধে হয় আপনাদের গ্রামের মধ্যেই হবে হ্যাঁ কুড়িজন হলে পরেই ভালো হয় হ্যাঁ আর ট্রেনিংটা মোটামটি দেড় মাস থেকে দু মাস ধরে চলবে যাতে তারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে সেই জন্য না আপনাদের তেমন কোনো পয়সা খরচ খরচ করতে হবে না আপনাদের কোনো খরচ নেই আপনারা জায়গার অ্যাকোমোডেশনটা করে দিলেই যথেষ্ট আপনাদের ওই ছেলেমেয়েদের যারা ট্রেনিং নেবে তাঁদের একটু দরকার হবে তাদের একটা করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে হ্যাঁ তিন তিন কপি ফটো লাগবে আর ইয়ে লাগবে আপনার ওই আধার কার্ড লাগবে ব্যস আর কিছু না আর স্কুল সার্টিফিকেট থাকলে ভালো স্কুল সার্টিফিকেট থাকলে ভালো হ্যাঁ দিদিমনি মাস্টার যাবেন ওনারাই জিজ্ঞাসা করবেন ওনারাই শেখা শেখাবেন যেদিন যেমন প্রয়োজন হবে সেই ধরণের মাস্টারমশাই বা দিদিমনি যাবেন হ্যাঁ পুরোটা শেখানোর জন্যে আমাদের অফিসটা হচ্ছে আপনার ওই বিবেকানন্দ নগর এই নম্বরে ফোন করে আহা এই নম্বরে ফোন করে আপনি আসবেন আসলে পরে আমি আপনাদের বাকি ব্যাপারটা বুঝিয়ে দেব আমাদের অফিস অফিস আওয়ার অফিস টাইমেই খোলা থাকে মোটামোটি এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত হ্যাঁ না শনি রবিবারটা বাদ দিয়ে রবিবার সাপ্তাহিক ছুটি এবং হ্যাঁ হুম

যেদিন যাবেন সেই দিন যদি সম্ভব হয় তাহলে পরে পাসপোর্ট সাইজের ফটো দু কপি করে আর আধারের জেরক্স আর এডুকেশনাল সার্টিফিকেট যদি কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তাহলে সেইটা একটা করে কপি হ্যাঁ কুড়ি দিও হ্যাঁ কুড়ি জনের নিয়ে আসতে পারেন এক দুজন বেশিও হতে পারে কিন্তু কমটা না হলেই ভালো আর কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করা যাবে নিশ্চয়ই করা যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ